বর্তমান পরিস্থিতিতে ওষুধ সাশ্রয় মূল্য মোটেও না এখন প্রায় প্রত্যেকটি পরিবারের অর্ধেক আয়ের খরচা ওষুধের খাতেই চলে যায় বললেই চলে কারণ বর্তমানে আমরা যে সমস্ত খাবারগুলি গ্রহণ করি সে সমস্ত খাবারগুলি খাবার নয় একেকটা একেক রকমের বিষ সে সমস্ত খাবার খেলে মানুষকে রোগের মধ্যে আক্রান্ত হতেই হবে বর্তমান পরিস্থিতিতে সমস্ত যে সমস্ত খাবার গ্রহণের ফলে আমরা নিত্য নতুন রোগের দেখা পাচ্ছি সে সমস্ত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এবং নতুন নতুন ওষুধ বের করার ফলে ওষুধের মূল্যও দিনকে দিন দিনের পর দিন বেড়েই চলেছে তাছাড়া রয়েছে সরকারি ভর্তুকি জিএসটি আরো অন্যান্য যে সমস্ত ভর্তুকিগুলি রয়েছে সে সমস্ত ভর্তুকির বাহানাতে অন্যান্য অনেক অসাধু ব্যবসায়ীও ওষুধের মূল্য অনেক পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে আর সকল পরিবারকেই ওষুধের মূল্য বৃদ্ধির ভোগান্তিতে ভুগতে হচ্ছে